হ্যালো গুড মর্নিং হ্যাঁ আমি কি সাথে কথা বলছি আমি মৃণাল মিশ্র বলছি আমি আপনাদের কর্মসংস্থানে অ্যাপ্লাই করেছিলাম ওই কর্মসংস্থানের ব্যাপারেই আপনার কাছে কিছু ডিটেলস জানতে চাইছি আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে মৃণাল মিশ্র আমি আসানসোলের বার্নপুরে থাকি আমি এখন টুয়েলভ পাস করে আইটিআই করে এখন ড্রয়িংয়ে সেভেন্থ ইয়ার কমপ্লিট করেছি তো তাই আপনাদের ওই ড্রয়িং লাইনেই জব আছে তো তাই আমি আপনার কাছে কিছু জানতে চাইছি আমার হবি হচ্ছে আর্টিস্ট হওয়া আমি এখনও অবধি সাধারণত স্কেচ করি ফাইন আর্টসের উপর কাজ করেছি তারপর ওয়াটার কালার আছে অয়েল পেইন্টিং অ্যাক্রিলিক আরো গ্লাস পেইন্টিং এটসেট্রা আমি করি প্লাস পোর্ট্রেটও করি পেন্সিল শেডিংয়ের মধ্যে আন্ডারে আপনি তো জানেন তো এগুলোই জানি না এর আগে আমি কাজ করিনি এটাই আমার ফার্স্ট টাইম কেনকি আমি স্টুডেন্ট থেকে ফার্স্ট টাইম কোনো জবে আমি অ্যাপ্লাই করছি

সেটা আমার মোটামুটি বারো বছর হয়ে গেছে আচ্ছা হ্যাঁ স্যার করেছি তিনবার আচ্ছা ওকে স্যার সেরকম তো কোনো প্রশ্ন নেই যদি স্যালারিটা কত দেবেন সেটা

আচ্ছা স্যার ওকে স্যার আর বলছি লোকেশনটা যদি একটু বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার ওকে থ্যাংকস